বাংলা ভাষার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয় যেমন বাংলা ভাষার একটি বৈশিষ্ট্য হলো বাংলা ভাষা দুই প্রকার সাধু ভাষা চলিত ভাষা সাধু ভাষার একটা উদাহরণ কাল আপনি আমার বাড়িতে আসিবেন এটাকে যখন আমরা চলতি ভাষায় অর্থাৎ চলিত ভাষায় বলে থাকি তখন এভাবে বলতে বলতে পারি যে কাল আপনি আমার বাড়িতে আসবেন এই যে সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে

সামান্য পার্থক্য এটা আমার কাছে খুবই আকর্ষণীয় কাল আসিবেন আর কাল আসবেন এই সামান্য পার্থক্যটুকুনি সত্যিই খুবই আকর্ষণীয়